পশ্চিমবঙ্গে জনপ্রিয় আউটডোর মিউজিক ফেস্টিভ্যাল বা কনসার্ট যেটা হয়েছে সেটা আমি গতবছর গিয়েছিলাম গীতাঞ্জলি স্টেডিয়ামে হয়েছিল আমি এগজ্যাক্ট লোকেশান আমি জানি না মা অতটা আমি চিনি না তবে লোকেশান যে স্পেসটা মানে যেই জায়গাটাতে হয়েছিল সেটা আমি জানি গীতাঞ্জলি স্টেডিয়ামে হয়েছিল আগের বছর খুব সম্ভবত চব্বিশে ডিসেম্বর বা ছা পঁচিশে ডিসেম্বর এইটা হতে পারে যাই হোক তো সেদিন আমি আর কি গিয়েছিলাম এই প্রথমবারের জন্য কোনো একটা মিউজিক্যাল কনসার্টে ফার্স্ট গিয়েছি তো সেটা ছিল হচ্ছে ফসিলসের প্রোগ্রাম ছিল মানে রূপম ইসলাম এসেছিলেন এছাড়াও আরও নানানজন এসেছিল যেমন ওই কী বলে জেমসের গান হয়েছিল এছাড়াও আরও নানান রকম চন্দ্রবিন্দুর ব্যান্ড ছিল তা আমি যত সব এই যে এই যে সমস্ত গানগুলো আর কি আমি নর্মালি ফোনে শুনেছি কিন্তু কখনও তাদেরকে সামনে থেকেও দেখিনি বা তাদের গানগুলো সামনে থেকে শোনারও আমার সৌভাগ্য হয়নি তো প্রথমবারের জন্য সেদিন গিয়েছিলাম আর ভীষণ ভীষণ ভালো লেগেছিল আর ইকো পার্কেও আমি গিয়েছিলাম অনেককাল আগে তো ইকো পার্কের সেভেন ওয়ান্ডার্স দেখে আমি খুব বা মানে খুব ভালো লেগেছে আর কি তবে ওখানে কোনো মিউজিক্যাল কনসার্টে আমি যাইনি বা ওখানে হয়েছে যে শুনেছি কিন্তু কোনো কারণবশত হয়তো আমার যাওয়া হয়ে ওঠেনি তবে গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়ে আমার ভীষণই ভালো লেগেছে কারণ ওই যে যে একটা ফসিলসের সময়তে যে মানে ক্রেজটা তৈরি হয় ভীষণ আনন্দ দেয় ভীষণ আনন্দ দেয় আর রূপম ইসলামের গান কার না ভালো লাগে সকলেরই প্রায় পছন্দের বলা যেতে পারে তো সেই জন্যই আর কি এইটাই আমার সারা জীবন আর কি মনে থেকে যাবে এই মিউজিক্যাল ফেস্টিভ্যাল বা কনসার্টটা বলতে পারো